পশ্চিমবঙ্গের আমাদের এখানে সারা পাঁচ বছর ছাড়া ছাড়া ভোট হয় এবার তার পাঁচ বছরের ভেতরে যেরকম পঞ্চায়েত নির্বাচন আছে পঞ্চায়েত নির্বাচনে প্রতি গ্রাম থেকে একজন করে সদস্য থাকে নির্বাচিত হয় সেটা ভোটের মাধ্যমেই নির্বাচিত হয় পঞ্চায়েত সদস্য তারপরে থাকে সমিতি সমিতিরও একজন ভোটে নির্বাচিত হয় এবং জেলা পরিষদ জেলা পরিষদেরও একজন ভোটে নির্বাচিত হয় এটা হলো পঞ্চায়েত ভোট আর তারপরে আছে তো বিধানসভা ভোট বিধানসভা ভোটটা প্রত্যেক থানা থানা পার্পাস ভোট হয় তাতেও একটা বিধায়ক নির্বাচিত হয় তারপরে আছে লোকসভা ভোট এই পাঁচ বছরের মধ্যে এই তিনটে ভোট হয় লোকসভা ভোটে আমাদের একজন এম পি নির্বাচিত হয় এবারে আমাদের হচ্ছে গ্রামে যেরকম অনেকে প্রায় লক্ষ্মীর ভণ্ডার প্রায় সকলেই পায় তারপরে স্কুলে পড়াশোনার জন্য ড্রেস বই এইগুলোও পায় তারপরে সবুজ সাথী সাইকেল আছে সাইকেলও পায় তারপরে মিড ডে মিলের সকালের ব্যবস্থা আছে আমাদের এখানে প্রত্যেক গ্রামে স্কুলে হচ্ছে হাইস্কুলেও নাইন পর্যন্ত ছেলেমেয়েরা সব মিড ডে মিলে রান্না পায় আরও বিভিন্ন রকম মানে ট্যাব কেনার জন্যে সরকারের থেকে টাকা পয়সা পায় সবার অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে ঢোকে ট্যাব কেনার জন্য অনেক রকম সুযোগ সুবিধে পায় এই তৃণমূল সরকারের আমলে আপাতত এইগুলো সব সুযোগ সুবিধা পায় আর কি